খুব সদ্য আমি একটা ছবি তুলেছি যেটা আসানসোল যুব আবাসনের এবং সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং রাস্তায় যেতে যেতে আমি দেখে খুব আপ্লুত হয়ে ছবিটা তুলেছি এবং এখানে দেখলাম সুন্দর করে ডেকোরেশনগুলোও হয়েছে এবং বিশেষ করে আমাদের ছাত্র যারা আছে বিভিন্ন রাজ্যের থেকে বা বিভিন্ন ডিস্টিক্ট থেকে এসে আসানসোলে অনেক টাইম শিক্ষা অথবা খেলার জন্য আসে তাদেরকে লজ বা হোটেল খুঁজতে হবে না এই আবাসনেই তাদেরকে থাকার ব্যবস্থা করা যাবে